আমার যেটা মনে হয়েছে বাইকিং যারা বাইক রাইডার করেন তাদের কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং জায়গা হচ্ছে লাদাখ কারণ সেখানে একটা পাহাড়ি রাস্তা এই পাহাড়ি রাস্তায় বাইক স্কিড করেন বাইকের চাকাতে স্লিপ করেন এবং সেখানে রাস্তাগুলির সেখানে রাস্তাগুলি কিছু কিছু জায়গা নেই বললেও চলে সেই জায়গা বাইক রাইডারদের চ্যালেঞ্জের জায়গা এবং সেখানে মানুষজন যায় প্রকৃতির টানে প্রকৃতির এত সৌন্দর্য রূপ সেখানে যে মানুষকে মুগ্ধ করে দেবে কিন্তু আমার চ্যালেঞ্জিং একটা রুট ছিল আমি সে কথা নিয়ে দু কথা বলি আমার একটা মাসির বাড়ি গ্রাম অঞ্চলে আমি সেখানে গিয়েছিলাম সেখানে গিয়ে আমি ভয়ে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল মাসিরবাড়ি যেতে গেলে একটা রোড আছে যেটা সোট সরু মাটির রাস্তা আর দুধারে জলকর হুম জলকর যে জলে মাছ চাষ করা হয় সেরকম দু সাইডে জল মাঝখানে একটা সরু রাস্তা পাশাপাশি দুটো বাইক একসাথে গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে তো এরকমই রাস্তা আমি বাইক চালাতে গেলে কী ভয় পাচ্ছি এ রাস্তায় কিন্তু সেখানে যারা লোকাল লোক ছিল তারা নির নির্দ্বিধায় নির্ভয়ে আরামসে বাইক নিয়ে চলে যাচ্ছিল আমি একটু দূরে যেতে গিয়ে ব্রেক মেরে মেরে ফার্স্ট গিয়ারে আমাকে যেতে হয়েছে তো আমার কাছে মনে হচ্ছিল ওই রাস্তাটা আমার কাছে চ্যালেঞ্জের